হ্যাঁ আমি মাঝে মাঝে ভ্রমণে যাই না বছরে দু বার তিন বার চার বারও হয়ে যায় আমি একটা কোম্পানিতে কাজ করি মন শরীর সুস্থ স্বাভাবিক রাখার জন্য ঘোরা প্রয়োজন সেই জন্যই আমি ঘুরতে যাই যেমন আমার ঘোরার জায়গাগুলি হলো দার্জিলিং পুরী দীঘা কালীঘাট তারপরে যেমন পাহাড়ি এলাকা ভ্রমণ আমার খুব পছন্দ যেমন হুড্রু ফলস অয্যোধ্যা পাহাড় দশম ফলস এগুলো সব আমার ঘোরা হয়ে গিয়েছে এগুলো খুব ভালো লাগে ঝরনা এলাকা এগুলোও খুব পছন্দ তাই আমি মাঝে মাঝে কাজের ফাঁকে বা কোম্পানির ছুটির সময় পেয়ে একটু বছরে দু বার চার বার ঘুরে আসি বেশ ভালোও লাগে মনও ফ্রেশ থাকে শরীর মন সবই ভালো থাকে